গ্রাম অঞ্চলের যে সমস্ত কৃষকরা আছে ছোটো বড় সব রকম সব রকমের কৃষকরা তারা বিশেষভাবে যে সমস্যার সম্মুখীন হয় তার মধ্যে অন্যতম হলো আবহাওয়া কেননা এখন হঠাৎ করেই বৃষ্টি আবার হঠাৎ করেই ঝড় হঠাৎ করেই বন্যা হয়ে যাচ্ছে হঠাৎ করে কোনো দেখা যাচ্ছে কোনো ফসল ওঠার সময় হলো বা তোলার সময় হলো সেই সময় হঠাৎ করে বন্যা হয়ে গেলো বা হঠাৎ খুব পরিমাণে বৃষ্টি হয়ে গেলো তাতে করে চাষিদের একটা বিরাট বড় সমস্যা হয়ে যায় কেননা সেই ফসল তারা ঘরে তুলতে পারে না তার ফলে তাদের যে প্রথম থেকে ফসল লাগানো থেকে শুরু করে তোলা পর্যন্ত যে খরচ হয় বা বছরের একটা যে তাদের তারা তার উপরেই নির্ভর করে বেঁচে আছে সেই ফসল উঠলে তারা সেটা খাওয়ার জন্য প্লাস সেটা দিয়ে তাদের সংসার চালানো অন্য অন্য খরচ তার উপরেই তাদের নির্ভর করে তো এইগুলোর যখন এই বন্যা বা বৃষ্টির জন্য তাদের এই যে ক্ষতি হওয়া সেটা থেকে তারা কখনও সেরকমভাবে হয়তো সরকার থেকে কোনো রকমের কোনো আর্থিক সাহায্য সেগুলো তারা পায় না এবং আরও যেটা সমস্যা হয় কোনো কোনো চাষি দেখা যাচ্ছে তার দু বিঘা বা তিন বিঘা এই রকম জমি আছে কিন্তু তার ইচ্ছা আছে সে দু তিন রকমের মানে ফসল ফলাবে এবং দু তিন সিজনে সে ফসল ফলাবে কিন্তু হয়ে ওঠে না টাকার কারণে এবং তারা যদি কখনও লোন নেওয়ার চেষ্টাও করে কৃষকদের যেমন লোন হয় কিষান ক্রেডিট লোন সেক্ষেত্রে অনেক সময় তারা আ আবেদন করে কিন্তু যতটা তাদের যে পরিমাণে টাকা তাদের প্রয়োজন হয় তারা সেটা পারে না এবং আরও যেটা হয় কীভাবে অনেক চাষিরা আছে তারা নতুন চাষ করছে এবং তারা আদৌ জানে না যে কী করে চাষটা করতে হবে কখন কোন ফসল লাগাতে হবে কোন বীজটা লাগালে ভালো হবে কোন সার বা তেল দিলে সেটা ভালো হবে তো কৃষকদের একটা কী হয় যদি তারা এই সব চাষবাস নিয়ে যদি কোনো তারা ট্রেনিং পেয়ে থাকে সেক্ষেত্রে তারা ভালোভাবে চাষবাস করতে পারবে তো অনেক সময় কৃষকদের এই যে ট্রেনিং বা প্রশিক্ষণ না নেওয়ার ফলে তাদের কী হয় তারা অনেক সময় বুঝে উঠতে পারে না যে আসলে তাদের কীভাবে চাষ করা উচিত কতটা জমিতে কতটা ফসল লাগানো উচিত কী সার কী তেল বা কী বীজ লাগানো উচিত সেটা তারা বুঝে উঠতে পারে না বলে তাদের অনেক সমস্যা হয় এবং বা এগুলোও তারা অনেক সমস্যার সম্মুখীন হয়েছে এছাড়া যেমন আবহাওয়ার পরিবর্তন আমি যেটা বললাম এবং আর্থিক সহায়তা তো অবশ্যই আছে তারা যদি ভালোভাবে সরকার থেকে লোন পায় বা অন্যান্য সংস্থা থেকে যদি চাষবাস করার জন্য বা বড় যে সমস্ত চাষিরা আছে বা ছোটো চাষি যারা আছে তারা যদি সরকার থেকে হোক বা বেসরকারি জায়গা থেকে হোক কোনো রকম কোনো সুবিধা পায় বা কিছুটা যদি ছাড় পায় তারা কী হয় চাষ করতে আগ্রহী হয় অনেক সময় কী হয় তাদের লাভ হলে সেটা খুবই ভালো কিন্তু অনেক সময় একটা চাষি যদি চাষ করার পর বছরের পর বছর তার লাভ হচ্ছে না এবং সে যদি কোনো আর্থিক সাহায্য না পায় তাহলে তার সেই চাষ করার মানসিকতাটাই চলে যাবে বাধ্য হয়ে তার জমিটা তাকে ফাঁকা রাখতে হয় প্রযুক্তি করার যে প্রযুক্তিগত যে সাহায্য যেমন ধান ঝাড়াই করার জন্য যে সমস্ত মেশিন আছে হাতে ধানটা ঝাড়াই করতে বা মাড়াই করতে অনেক সময় লাগে সেক্ষেত্রে যদি যে ধান ঝাড়াইয়ের বড় মেশিন থাকে তারা যদি কোনো লোন করে বা ব্যাংক থেকে বা কোনো এসএইচজি গ্রুপ থেকে এরকম যদি তারা পায় তাহলে তাদের একটা অনেক সুবিধা হয় কম সময়ের মধ্যে তারা তাদের যে সমস্ত কাজ সেগুলো তারা করে নিতে পারে কিন্তু এইগুলোর যদি সাহায্য পায় তাহলে চাষিদের ক্ষেত্রে অবশ্যই ভালো হবে এবং আগামীতে তারা ভালোভাবে চাষবাস করতে পারবে এবং চাষিদের অবশ্যই লাভ লাভবান হবে এবং গ্রামের দিকে চাষিরা যদি চাষবাস করে যদি ভালো ফসল না পা ফলায় অবশ্যই শ শহরের মানুষরা ভালো শাক সবজি বা অন্য অন্য চাল বলুন এগুলো তারা কখনোই পাবে না তো এই যে সমস্যাটা অবশ্যই মোকাবিলা করার জন্য সরকারেরও অবশ্যই চাষিদের প্রতি লক্ষ করা উচিত এবং তাদেরকে আর্থিক সহায়তা এবং যে সমস্ত ও অন্যান্য প্রশিক্ষণ আছে এগুলো অবশ্যই কৃষকদের দেওয়া উচিত